আমার মনে আছে পাঁচটি তারিখ হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দোসরা অক্টোবর গান্ধি জয়ন্তী সাতাশে সেপ্টেম্বর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্ম বার্ষিকী আর পঁচিশে ডিসেম্বর সব থেকে বড়ো দিন আর ক্রিসমাস